বিশ্বের সবচেয়ে বড় দোকান অর্থাৎ বড় দোকান বলতে মনে এল আরামবাগের অ্যালেল স্পট যেখানে নামী দামি কোম্পানির জিন্স প্যান্ট পাওয়া যায় সেখান থেকে আমি আমার একটি নীল এবং কালো রঙের জিন্স প্যান্ট কিনি যার দাম পড়েছিল প্রায় সাতশো টাকা সেই জিন্স আমাকে এত ভালো লেগেছিল তার যেই সুতোর পরিমাণ সুতোর পরিমাণ ও তার যে কালার কম্বিনেশন আমাকে মনমুগ্ধ করেছিল এই জিন্সটি আমি এই থেকে প্রায় চার বছর পরছি কিন্তু জিন্সটির কিছু ক্ষতি হয়নি তাই এ বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস ওই আরামবাগের অ্যালেল স্পট খুব ভালো কোম্পানি প্যান্টটা রাখে এই বিষয়ে আমার কোনো খারাপ মন্তব্য নেই ওই জিন্স প্যান্টটি আমি চাই আরো দু বছর চলুক